হ্যালো আবার বলুন হ্যাঁ হ্যাঁ বিসনেস স্কুলে তো ট্রেনিং নেওয়া হয় আপনার বাচ্চার কাছে শুনে দেখবেন স্কুলে স্কুলে মেয়েদের কীভাবে তাদেরকে এ বিভিন্ন রকম সমস্যাদি যেগুলো আসে সেগুলো থেকে কী করে তারা স্থির থাকবে এগুলো নিয়ে তাদের বলা হয় অ্যাঁ এগুলো শেখানো হয় এগুলোই শেখানো